হ্যাঁ হ্যালো হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ না বুসতে পারলাম না হ্যাঁ হ্যাঁ বলুন

আচ্ছা আচ্ছা

তা কবে লাগবে আপনার আপনার কবে লাগবে কবে হ্যাঁ ঠিক আছে নিচ্ছি কিন্তু হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ লিখুন হ্যাঁ লিখুন হ্যাঁ বলুন হ্যাঁ আপেল এক কেজি হ্যাঁ ন্যাসপাতি দেড় কেজি হুম খেজুর পাঁচশো হুম ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি মালের দাম দামগুলো জিজ্ঞাসা করলেন না তো আপনি মাল নিচ্ছেন দাম ঠিক আছে চিন্তা করার দরকার নেই আমি মাল পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আর ডেলিভারি চার্জটা কিন্তু একটা এক্সট্রা লাগে আমাদের একজন যাবে হ্যাঁ ঠিক আছে